বিশেষ করে যারা গরু পোষে তাদের কাছে এই অপশানটাই থাকে যে গরুর গোবর যেটাকে আমার বলি গরুর বজ্রটাকে আমরা গোবর বলি সেটাকে খুব কম্পোসার তৈরি করা যায় সেটাকে সেটাকে কী করতে হয় প্রথমত গোবরটাকে সংগ্রহ সংগ্রহ হ সেই গোবরটাকে সংগ্রহ করে একটা মাটির গথে রেখে দিতে হয় এবং তার উপরে একটা ছাউনি দিতে হয় যাতে বৃষ্টি রোদ না এরকো এগুলো না লাগে এবং সেই গোবরটা বেশ কিছুদিন হয়ে গেলে আমরা একটু কালার চেঞ্জ হয়ে যাই তার তাতে এক ধরনের কেঁচো পাওয়া যায় কেঁচুোগুলো তার ভিতরে দিয়ে দিতে হয় এই কে এই কেঁচুগুলো কী করে গোবরগুলো সম্পূর্ণ খেয়ে নিয়ে কেচ কেচদের বদ্র হিসেবে ছেড়ে দেয় সেগুলোই হয়ে যায় কম্পোসার এবং আজকের চাষের জগতে যে কম্পোস্ট আর অ ফয়ে কম্পোসসারই হচ্ছে সেরা সাার যে চাষিই হোক না কেন তারা কম্পোস শারি ব্যবহার করেই চাষ করে তার তাদের তো বুঝতেই তাহলে বুঝতেই পারছেন কম্পোস শারের কতটা চাহিদা এবং যারা এই ব্যবসাটা করতে পারে তারা অনেকটা তারা ইচ্ছা করলে এটা করে অনেক টাকাৎ অনেকটা ফসল উৎপাদন করতে পারে এবং এই ব্যবসাটা করে অনেক টাকা উপার্জন করা যায়